আমি বলছি আমি দিঘা যাবো আপনাদের একটা ছোটো বুলারো গাড়ি পাওয়া যাবে সেভেন সিটার হলেই হবে আমরা ওই ছ সাতজন যাবো দিঘা আর কত টাকা কি ভাড়া লাগবে একটু যদি আমাকে বলেন তাহলে খুব ভালো হয় হ্যাঁ হ্যাঁ আমরা ছজন যাবো দিঘা যাবো দুদিন থাকবো নিয়ে চলে আসবো তো একবারে আপনি ভাড়াটা বলুন দুদিনের ভাড়া কত কি লাগবে তাহলে আপনাকে আমি বুকিং করে নেবো তাহলে আমাদের পনেরোই আগস্টে চলে আসবেন সন্ধ্যাবেলায় আমরা সন্ধ্যা আটটায় বেরোবো ঘর থেকে এখন ভাড়াটা যদি বলেন খুব ভালো হয় তিন হাজার টাকা নেবেন তো ঠিক আছে ঠিক আছে তাহলে আপনাকে আমি অগ্রিম এক হাজার টাকা পাঠিয়ে দিচ্ছি আপনি বুক করে নিন ক্যাবটা ঠিক আছে সন্ধ্যা আটটার সময় পনেরো আগস্টের দিন ঠাকুরবাড়ি বাজারে চলে আসবেন ঠিক আছে